হ্যাঁ হ্যালো ভালো আছি তুই কেমন আছিস আমি বলেছিলাম আসতে হ্যাঁ হ্যাঁ মজা তো বিশাল হয়েছে তুই এলে আরও মজা হত হ্যাঁ হ্যাঁ ওই আর কি ওই খেলেছিলাম বেশ ভালোই মজা হয়েছে এখন তো সেই রঙের বাহার চারিদিকে সব মানুষের বোঝাই যাচ্ছে সেই জন্য বেশ মজাও হয়েছিলো প্রত্যেক প্রত্যেকে একটা জায়গাতে এসে নিয়ে যে স্থায়ী হওয়া তারপরে যে মজাটা ওটা একটা আলাদাই ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ভালো ভালো বেশ ভালো হয়েছে পূজো মানে খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এলে আরও ভালো হত আর কি ভালো ভালো ভালো তোর বাড়িতে সবাই ভালো তো বেশ বেশ আর এলি না কেন কিছু হয়েছিলো প্রবলেম কিছু সমস্যা আর কিছু হয়েছিলো নাকি না কাজের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ হুম পর বছর বছর তো আসছে একটা করে করে তাহলে হ্যাঁ চলে আসিস এখন থেকেই বলে রাখছি পরে যখন আর আগের থেকে সময়টাকে নির্ধারিত করে রাখিস তাই না একদম একদম একদম আর এখন কেমন কাজ চলছে বাড়িতে সব ভালো হুম এখন যা সমস্যা হচ্ছে গরমেরও যা প্রভাব বলাই যাচ্ছে না কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটাই তো বলব কাজের কি আর অবসর আছে সব সবসময় কাজকে ঘিরেই মানুষকে চলে যেতে হয় তাই না

ভালো ভালো বেশ ভালো এখন আপাতত এখন তো সেই গরমের একটা ছুটির প্রভাব হয়ে গেছে গরমের জন্য তো অনেকটা ধর কাজটা কম আছে চাপটা অতটা নেই তবুও ওরকমভাবে চলে যাস না আর কি তাই না ঠিক আছে একদম একদম একদম ভালো থাকিস রাখছি